হ্যালো আমি ব্যাঙ্ক থেকে বলছিলাম বলছি আমাদের ব্যাঙ্কে ধনতেরাস উপলক্ষে একটা নতুন স্কিম এসেছে আপনি কি স্কিমটা সম্বন্ধে জানতে ইচ্ছুক হ্যাঁ আমাদের একটা ধনতেরাস উপলক্ষে স্কিম এসেছে আমরা ক্রেডিটে লোন প্রোভাইড করছি সাথে কার্ড কার্ডও প্রোভাইড করছি আমরা লোন উইথ কার্ড তো এই কার্ডের যে মেইন স্পেশালিটি রয়েছে আমাদের কার্ডকে নো কস্ট ই এম আই চার্জেস সাথে লাইফটাইম ইন্টারেস্ট ফ্রি আমরা দিচ্ছি কার্ডের লিমিট রয়েছে আপ টু টু ল্যাকস একটা সময় আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন এবং এক মাসের মধ্যে আমি এক মাসের মধ্যে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন এইটা হচ্ছে আমাদের কার্ডের ফেসিলিটি ম্যাম আপনি কি এখন কোনো লোন নিতে চাইছেন দেখুন আপনি একসাথে দু লাখ টাকা পর্যন্ত টাকা নিতে পারবেন লোন হিসাবে আর আপনি এক মাসের মধ্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন ম্যাম আর আপনার এক দিনের লিমিট থাকবে পঞ্চাশ হাজার টাকা আর কার্ডের যে মেইন ফেসিলিটি আপনাকে দেওয়া না ম্যাম এক দিনেতে আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন না একসাথে এক দিনে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্তই তুলতে পারবেন হ্যাঁ ম্যাম আমার ব্যাঙ্কের এক্সট্রা ফেসিলিটি ম্যাম হ্যাঁ ম্যাম আমার ব্যাঙ্কের এটাই এক্সট্রা ফেসিলিটি ম্যাম আপনি তো টাকাটা লোন নিচ্ছেন ক্রেডিট হিসাবে কোনো ব্যাঙ্কই আপনাকে ম্যাম ক্রেডিটে একসাথে পঞ্চাশ হাজার টাকা দেবে না আমাদের ব্যাঙ্কে এর সাথে আপনাকে জিরো কস্ট ই এম আই দিচ্ছে ই এম আইয়ের ফেসিলিটি দিচ্ছে আর সাথে লাইফটাইম ফ্রি ইন্টারেস্ট দিচ্ছে ম্যাম তো আপনাকে আমরা কোনো কিছু ডকুমেন্ট কোনো মর্টগেজ ছাড়াই লোনটা প্রোভাইড করব ক্রেডিটে কোনো কিছুই ছাড়াই তো ম্যাম আপনি যদি অন্য কোনো ব্যাঙ্কে যান লোন নিতে তো আপনাকে কোনো ব্যাঙ্ক দু লাখ টাকা পর্যন্ত এভাবে কোনো ডকুমেন্টস বা কোনো মর্টগেজ ছাড়া লোন দেবে না আপনারা কিন্তু আপনাকে সিম্পল কে ওয়াই সির ভিত্তিতেই লোনটা প্রোভাইড করব আপনি কি ম্যাম এখন লোন নিতে ইন্টরেস্টেড আছেন

হ্যাঁ ম্যাম ম্যাম আপনারা আমরা যে কাস্টমারকে একটু লোনটা দিই ম্যাম আমরা মূলত তাদের সিবিল স্কোরের উপরেই দেখি তো আপনার সিবিল স্কোর দেখলাম সেভেন হান্ড্রেডের উপর আছে তো আপনি ম্যাম দু লাখ টাকা পর্যন্ত লোন পাওয়ার যোগ্য তো আমরা ম্যাম ওটা দেখেই সিবিল স্কোরের উপরেই মেইনলি ফোকাস রাখি এবং যারা এই সিবিল স্কোর যাদের ভালো থাকে আমরা একমাত্র তাদেরকেই লোনটা দিই আমি আগেও আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করে দেখেছি আপনার খুব গুডউইল রয়েছে ট্রানজ্যাকশনেতে আপনার ট্রানজ্যাকশন অ্যামাউন্টও খুব ভালো রয়েছে আর আপনার ব্যাঙ্কের গুডউইলও খুব ভালো এই সমস্তর ভিত্তিতে আমি আপনাকে এই লোনটা দিতে পারছি অন্য কোনো ব্যাঙ্ক ম্যাম এই লোনটা আপনাকে দিতে পারবে না আপনি যে কোনো ব্যাঙ্কেই যান ওই ব্যাঙ্কের লোন নিতে গেলে আপনাকে কিছু না কিছু মর্টগেজ রাখতেই হবে তাও এতটা একটা অ্যামাউন্ট আমাদের ব্যাঙ্কে নতুন একটা স্কিম এসেছে বলেই ম্যাম এটা সম্ভব হচ্ছে নইলে কিন্তু অন্য কোনো ব্যাঙ্কেই এটা পসিবল হবে না হ্যাঁ ম্যাম যদি আপনি চান তো আমাদের নিকটবর্তী যে শাখা আছে ওই শাখাতে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন কিংবা আপনি আমাদের ইমেল আই ডিতেও আপনা আপনি ইমেল করতে পারেন ইন্টারেস্টেড যদি হয়ে থাকেন তো আমাদের যে প্রতিনিধিরা রয়েছে ওরা আপনার সাথে কনট্যাক্ট করে নেবে চাইলে আপনি ভার্চুয়ালিও কে ওয়াই সি করতে পারেন আর আমাদের অফিসে এসেও কে ওয়াই সি করতে পারেন আর কিছু ম্যাম আপনার যদি জানার থাকে কোনোভাবে সাহায্য করতে পারি আপনাকে ঠিক আছে ম্যাম ধন্যবাদ ম্যাম হ্যাপি দিওয়ালি আপনার দিনটি শুভ হোক